হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যালো বলুন হ্যাঁ হ্যাঁ আপনি কে বলছেন হ্যাঁ কী কী ফল বলুন হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে ড্রাগন এখন তো দুশো টাকা দুশো টাকা কেজি স্টবেরিটা তিনশো টাকা ব্লুবেরিটা দুশো টাকা হ্যাঁ হ্যাঁ টাটকা আছে অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ আমি এই ইয়ে ভেঙেই দেবো আপনাকে পাঠিয়ে দেবো আপনি ক ক কতোটা কী লাগবে না লাগবে সেটা বলুন এ স্ট্রবেরি কতোটা ড্রাগন কতোটা ফ্রুটস কতোটা সেটাগুলো সেইগুলো বলুন অর্ডারে সেগুলো বলুন আমি লিখে নিচ্ছি চার পাঁচ পিস

শুনুন শুনুন আচ্ছা আচ্ছা শুনুন শুনুন আর ঠিক আছে ঠিক আছে আপনি আর এক একটু অপেক্ষা করুন আপনি একটু বলুন আমি একটু লিখে নিই লিখে নিই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি একটু লিখে নিই হ্যাঁ হ্যাঁ ড্রাগন পাঁচ পিস স্ট্রবেরি কতোটা পাঁচশো গ্রাম আর আর একটা কে আর একটা বললেন আর একটা বলুন হ্যালো